আমি যদি মাতৃভাষা ছাড়া অন্য কোন ভাষায় বই পড়ে থাকি কিনা জিজ্ঞেস করা হয় তাহলে বলব অবশ্যই পড়েছি অনেক ভাষা ইংরেজি ভাষার বই এবং হিন্দি ভাষার বই আমার পড়া আছে এবং অনুবাদিত বইও অনেক পড়েছি এবং তার অভিজ্ঞতা খুবই ভালো ছিলো বিভিন্ন ভাষার বই পড়লে বিভিন্ন আঞ্চলিক এবং ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকেও নানারকমভাবে মানুষকে বিচার করা যায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে অনুবাদন সম্পর্কে আমার যদি অনুবাদ সম্পর্কে আমার যদি কিছু বলতে হয় তাহলে বলবো অনুবাদ তো অবশ্যই মানুষকে সমৃদ্ধ করে একটা একটা সাহিত্যিক একটা সৃষ্টিকে সমৃদ্ধ করে যেটা এক একটা সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর কথা সেটা বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদ অবশ্যই গুরুত্বপূর্ণ আর যদি এমন কোন বইয়ের নাম বলতে বলা হয় যেটা প্রত্যেকের পড়া উচিত তাহলে আমি বলব রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সেই গল্পগুচ্ছতে এক একটা গল্পে এক একটা চরিত্র এক একটা জীবনের এক একটা আধার নিয়ে আসে তাই জন্য সেইটা সবাইকেই পড়া উচিত এই বইটা অনেক জায়গায় অনুবাদও করা হয়েছে এই গল্পগুলোও অনেক অনেক ভাষাতে অনুবাদ করা হয়েছে পুরো উনি বিশ্বকবি তো এইটা যদি সবাই পড়ে তাহলে জীবনের সবদিক থেকে সে সমৃদ্ধ হবে